হ্যাঁ আমি তো অনেক ছোটোবেলা থেকেই বাইক চালাই তখন ছোটোবেলায় যখন বাইক চালাতাম কিনেছিলাম তখন তো পেট্রোল ডিজেলের দাম অনেক কম ছিলো তখন তো পেট্রোল নিতাম কুড়ি টাকা বাইশ টাকা লিটার কিন্তু বর্তমান বাজারে বাড়তে বাড়তে সেই পেট্রোলের দাম এখন এসে দাঁড়িয়েছে একশো আট টাকা তা আমরা তো যেখানে যাই চিন্তা ভাবনা করে যাই যে এই জায়গাটায় যেতে গেলে বাইকে আমার কত খরচ আর বাসে গেলে কত খরচ যখন দেখি অনেকটা লং ড্রাইভে যাব যদি বাসে আমার খরচ কম হয় তখন আমরা বাসেই যাই কারণ বাইকে তখন দেখছি খরচাটা অনেক বেশি পড়ে যাবে ওই জন্যে বাসে যাচ্ছি আর কি বর্তমান বাজারে পেট্রোল ডিজেলের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে তো আমাদের মতো সাধারণ লোকের পক্ষে খুবই অসুবিধা আর পেট্রোল ডিজেলে তো দূষণ তো হয়ই পেট্রোল ডিজেলের জন্য গাড়ির ধোঁয়াতে অনেক পশু পাখি অনেক কিছুরই ক্ষতি হয় মানুষের তো শ্বাসকষ্ট এইসব তো আছেই শ্বাস এই সবজয়ের জন্যে যতটা সম্ভব আমরা দূরে হলে বাইক এড়িয়ে চলি আর কি